বলছি কে বলছো ও আচ্ছা আচ্ছা তোমার কোথায় বাড়ি বলো তো পূর্ব মেদিনীপুরে না ও আচ্ছা আর কিছু সমস্যা হচ্ছে তোমার ও এটা কি সব সময় হচ্ছে ও তা আচ্ছা আচ্ছা এমনি তোমার কি কোনো গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে তোমাকে বোধ হয় কয়েকটা টেস্ট করাতে হবে নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমার আসলে কি হয়েছে তাহলে তুমি কি আর কোনো ডাক্তার দেখিয়েছো তারপর থেকে আচ্ছা তা না না আমি লিখে দেবো তারপর তুমি যেখান থেকে বাইরে থেকেও করাতে পারো আমার ক্লিনিক থেকেও করাতে পার কোনো সমস্যা নেই ও তোমার ওই পটি বন্ধ হওয়ার কতো দিন পরে থেকে এই সব সমস্যাগুলো দেখা দিচ্ছে না না আমি জিজ্ঞেস করছি কতো দিন পর থেকে পটি বন্ধ হওয়ার কতো দিন পর থেকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ও তোমার প্রেশার ঠিক আছে তাহলে তোমাকে ওই টেস্ট দুটো করাতেই হবে তাহলে টেস্টগুলো করাও দেখছি তারপর কবে যাবো আমার তো চেম্বারে আসতে হলে তোমাকে এখানে আমি বুধবার আর রবিবারে চেম্বারে আসতে হবে আর নাহলে হসপিটালে যদি দেখাতে চাও তাহলে হসপিটালে গিয়ে দেখাতে হবে আমার মনে হয় তোমার যেহেতু সমস্যা হচ্ছে সেই তুমি এমনিই আগে ডাক্তার দেখিয়ে রেখেছিলে সে ক্ষেত্রে তুমি চেম্বারেই চলে আসো বুধবার বা রবিবার সামনের আচ্ছা ঠিক এবার তুমি সেটা একবার কম্পাউন্ডের সাথে কথা বলে নামটা লিখিয়ে নেবে তাহলে বুঝতে পারা যাবে যে কখন কি করতে হবে না হবে ঠিক আছে ঠিক আছে